আজ ভারতবর্ষের মুখোমুখি পরিবেশগত একটা বড়ো মুখোমুখি সমস্যার সমাধানের সন্মুখীন আমরা হচ্ছি এ কারণ হচ্ছে পুকুর বুজিয়ে ফেলা হচ্চে গাছ কেটে ফেলা হচ্ছে যে জন্য আমাদের ঋতুগত একটা পরিবর্তন আসছে গ্রীষ্মকালে প্রচণ্ড একটা ঠা প্রচণ্ড গরম আসছে বৃষ্টিতে সেরকম বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না শীত এর খুব কমে গিয়েছে এটা তো আমার মনে হয় যে এই চারিদিকে গাছপালা কেটে ফেলা হচ্ছে কেটে ফেলে বড়ো বড়ো ফ্ল্যাট তৈরি হচ্ছে আর নদী পুকুর পুকুর যেগুলো ভরাট করে এর ভরাট করে দেওয়া হচ্ছে এগুলোর জন্য একটা পরি পরিবেশের একটা এ পরিবর্তন আসচ্ছে গরমের সময় প্রচণ্ড গরম হচ্ছে যে এসি ছাড়া থাকা যাচ্ছে না বৃষ্টি সেরকমভাবে আসছে না শীতকাল খুব কম অল্প সময়ের জন্য যেটা আমরা উপভোগ করি সেটা খুব অল্প সময়ের জন্য হচ্ছে এর এই গাছপালার জন্য আমার মনে হয় যে এই পরিবেশের একটা বড়ো পরিবর্তন আমরা লক্ষ্য করছি আমার মতে এ গাছপালা কাটা উচিত এই গাছপালা কাটা বন্ধ করা উচিত তে এবং এই যে বড়ো বড়ো ফ্ল্যাট যে উটছে সেগুলো পারমিশান না দেওয়া উচিত কার পুকুর ভরানোর পারমিশান না দেওয়া উচিত কারণ এইগুলো আমাদের পরিবেশে আগামী দিনে খুব ক্ষতি করবে